আমি অনেক এম অনেক ছবি এঁকেছি যেগুলো দেখে বা মানুষজন অনেক কথা বলে সেগুলো নিয়ে আমার গর্ব হয় সেই ছবিগুলোর মধ্যে হচ্ছে আমি অনেক পেন্সিল স্কেচ করেছি অনেক জল ওয়াটার পেন্টিং করেছি অনেক প্যাস্টেল রঙ দিয়ে করেছি তো সেগুলো আমার অনেক ড্রয়িং মানুষ যে যেমন আমাকে দেখাতো আমি তেমন তেমন ছবি আঁকতাম রঙ দিয়ে বা স্কেচও করতাম পেনসিল একে সেগুলো দেখে মানুষজন সবাই ভালো বলতো আমাকে সেগ আমার সেগুলো দেখেই নিজেকে নিজের গর্ব মনে হতো আমার নিজেকে তো সেটা সেজন্য আমার এটা আমার অনেক ভালো দিক এটা সবাই বলে আর অনেক কিছু এঁকেছি আমি অনেক সিনারি এঁকেছি আমি যেখানে গিয়ে কোনো প্রাকৃতিক পরিবেশে গিয়ে যেখানে বসি সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমি অনেক আ আঁকার চেষ্টা করি সেগুলো আ আঁকি সেগুলো রঙ করি অনেক সময় স্কেচ করি তারপরে হচ্ছে পশু পাখি অনেক পাখি পাখি পশু অনেক মানুষেরও ছবি মানুষজন যাচ্ছে রাস্তা দিয়ে একটা গ্রাম্য পরিবেশ এমনও এঁকেছি পাহাড় এঁকেছি নদী সমুদ্র এইসব দিয়ে পুরো সিনারি হয় যেমন তেমন এঁকেছি আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা স্কুলে এক প্রোগ্রাম ছিল সেখানে একটা সবাই মিলে ফটো তুলেছিলাম স্যার ম্যামদের সঙ্গে অনেক স্কুলের সব ম্যাম স্যার ম্যাম ছিলেন ওখানে অনেক ফ্রেন্ড ছিলো তো সেগুলো সবাই সেই ফটোটা দেখে আমি নিজের হাতে একটা স্কেচ করেছি ওরকম সেটা আমার ঘরের দেওয়ালে বাঁধিয়েও রেখেছি আমি ফ্রেমে সাজিয়ে তো আমার ড্রয়িংয়ের হাতটা মাশাল্লাহ অনেক সুন্দর তো এখন আমার যে সেগুলো দেখেই মানুষজন যখন বলে যে না তোর ড্রয়িং অনেক সুন্দর হচ্ছে তো আমি সেগুলো দেখেই আমি নিজে নিজে গর্বিত মনে হয় আমাকে নিয়ে আমার বাবা মাও গর্ব করে যে না মেয়ে পড়াশুনার সঙ্গে সঙ্গে এগুলোও করতে পারছে অনেক সুন্দর জিনিস এটা তো সবারই উচিত যে পড়াশুনার পাশাপাশি একটু ড্রয়িংও করা কারণ ড্রয়িং অনেকের অনেক ভালো ড্রয়িং করলে ড্রয়িংও পাশ পড়াশুনার পাশাপাশি ড্রয়িংও একটি পড়াশুনার অংশ